খেলাধুলোর থেকে শুরু ফুটবল ক্রিকেট প্রথম আমরা ফুটবল খেলতাম প্রথম ফুটবল প্রথম ফুটবল খেলতাম মাঠে হ্যাঁ মাঠে পাড়াগ্রামের মধ্যে আমরা মাঠে কেউ আমরা তো ফুটবল তখন ছিল না তখন কারুর গাছের লেবু কি আমরা কাগজ টাগজ একসঙ্গে দিয়ে টেনে বলের মতন করে ওই বল দিয়ে ফুটবল খেলতাম তারপরে তারপরে উঠলো ক্রিকেট ক্রিকেট ট্রিকেট খেলা আরাম্ভ করলাম আস্তে আস্তে সবাই খেলতে লাগলাম খেলতে খেলতে খেলতে খেলতে তারপরে একটু বড় হয়ে হ্যাঁ টুর্নামেন্ট ফুর্নামেন্ট অনেক কিছু জায়গায় খেললাম মাঠেঘাটে অনেক জায়গায় টুর্নামেন্ট খেলতে লাগলাম হ্যাঁ তারপরে এখন এখন মেয়েরাও খেলছে মেয়েরা বলেন ছেলেরা বলেন তারপরে স্কুল পাট চালায় মেয়েরা ছেলেরা সব চান্স পাচ্ছে পড়াশোনা করছে ওরাও ভালো ভালো টুর্নামেন্টেতে লিস্টে হ্যাঁ ওরা ভা হ্যাঁ টাকাপয়সা পাচ্ছে ওই টাকাপয়সা পেয়ে মানুষের সংসার চলছে ভালো ভালো করে আরও পড়াশোনা করছে হ্যাঁ মানুষের মতন মানুষ রয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ আজ একন টাকাপয়সা পেয়ে ইস্কুলের বাচ্চারা বাচ্চা টাচ্চা আরও বেশি হয়েছে আগে এইসব ছিল না আগে মাঠেঘাটে ফুটবল টুটবল খেলতাম শরীর ভালো ছিল একদম হ্যাঁ এখন আমাদের মধ্যে কি অনেকেরই মনেতে এইসব না এখন আড্ডা মারবো ঘুরবো ঘোরাবো সব জায়গা ঘুরতে টুরতে যাচ্ছে পাড়া গ্রাম ট্রাম